আমি আপনাদের রেস্তোরাঁতে একটি খাবার অর্ডার করেছিলাম সেই খাবারটি আশা করি খুব তাড়াতাড়ি আমার গ্রহণ করা হবে এবং এই খাবারটি রেডি করা হয়েছে কি না আমি সেটি জানতে চাইছি যদি খাবারটি রেডি হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব আমাকে খাবারটি আমার যথাযথ ঠিকানায় দ্রুত সম্ভব পাঠিয়ে দিন এবং আমি এটির জন্য অনেক কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে পারলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খাবারটি পাঠিয়ে দিন এবং খাবার অর্ডারটি যদি দীর্ঘস্থিতি হয় তাহলে আমাকে অবশ্যই জানান ধন্যবাদ